নিজের গাড়ির ঠিক মতো যত্ন নিতে হবে নিজের গাড়ির মোবিল ঠিক মতো চেঞ্জ করাতে হবে সবসময় দেখতে হবে যে ইঞ্জিনের সার্ভিসিং ঠিক মতো আছে কি না তারপর গাড়ি ঠিক মতো পরিষ্কার রাখতে হবে নিজের গাড়ির টায়ার ব্রেক ঠিক মতো আছে কি না সব কিছু ঠিক করাতে হবে তারপর আমি যখন কোনো দূর রাস্তায় ভ্রমণ করবো তখন বাইকে অনেক বোরিং মনে হবে তখন এক দাঁড়িয়ে করে রেস্ট নিতে হবে তারপর যখন কোনো রঙ রুটে চলে যাবো তখন ফোনে এখন আমাদের লোকেশান অন করে দেখতে হবে যে আমি ঠিক রাস্তায় যাচ্ছি কি না তারপর বাইক চালানোর সময় নিজের লুকিং গ্লাসে দেখতে হবে যাতে পেছন দিক থেকে ঠিক মতো গাড়ি আসছে কি না